সাধারণত পশুপালনে আমরা গরু ভেড়া ছাগল মুরগি ইত্যাদি বিভিন্ন ধরনের পশুপালন করে থাকি আমি মনে করি এক ধরনের পশু পালন করা উচিত কারণ বিভিন্ন ধরনের পশু থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে একই জায়গায় তো বিভিন্ন পশুকে কখনোই রাখা উচিত নয় গ্রামের দিকে বিভিন্ন রকমের পশুর জন্য হাট বসে সেখান থেকে আমরা পশু কিনি আমরা বেশিরভাগ গরু পালন করি গরু থেকে আমরা দুধ পাই যা থেকে বিভিন্ন জিনিস তৈরি হয় যা আমাদের আয়ের একটা বিশাল উৎস হিসাবে কাজ করে